তিন চারবার আমি শাড়িটা পরার পরেই শাড়িটাতে ভাঁজের সৃষ্টি হয় এবং ফাঁস লেগে যায় এবং যে শাড়িটিতে গ্লেসটা আছে উজ্জ্বলতাটা আছে সেটা নষ্ট হয়ে যায় ধীরে ধীরে এবং শাড়িটা আর পরতে পারি না আমি ফলে আমার খুবই একটা বাজে অভিজ্ঞতার শিকার হতে হয়েছে এর ফলে আমি যখনই শাড়ি কিনব এই অভিজ্ঞতাগুলো আমি কাজে লাগাব এবং আমি ওই শাড়িটি কিনে এখন মনে করি যে আমি অসন্তুষ্ট ভীষণ